হ্যাঁ আমি তরুণ প্রজন্মকে সংবাদ দেখতে উৎসাহিত করি খবর দেখলে বিভিন্ন লাভ হয়ে থাকে সেগুলি যদি বলতে হয় তাহলে বলতে হয় খবর দেখলে একটা মানুষ দেশের অর্থনৈতিক অবস্থা কত কখন উঠছে কখন পড়ছে সেটা সম্পর্কে ধারণা লাভ করে এখনকার ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রে খেলা নিয়েও আগ্রহী তারা খেলাটাই শুধু দেখে কিন্তু তাছাড়া যে আরও দেশ বিদেশে এত কিছু চলছে সেটা সম্পর্কে তাদের হয়তো কোনো ধারণা নেই তো খবর দেখলে আমরা বিভিন্ন রকমের জ্ঞান অর্জন করতে পারি দেশ বিদেশে বিভিন্ন রকম যুদ্ধের খবর কখন কোন পরীক্ষার ফর্ম বেরোচ্ছে তো সবটা সম্পর্কে জানতে পারি এছাড়াও খবর দেখলে মানুষ দেশ বিদেশের যেহেতু জ্ঞান অর্জন করছে তো সেখান থেকে তার জেনারেল যে নলেজ সাধারণ যে জ্ঞান সেটা অনেকটা বাড়ে তো এই জন্য আমার মনে হয় যে তরুণ প্রজন্মের খবর দেখা খুবই জরুরি এছাড়া বিভিন্ন রকম ডাক্তারের নাম জানতে পারি পড়াশোনার জন্য কোনটা ভালো হবে কোন আমরা স্মার্ট ফোন ব্যবহার করছি কিন্তু কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করলে ঠি সেটা ঠিক হবে তো সেই সব সম্পর্কে খবরের চ্যানেলগুলো এখন দেখায় যেমন যখন উচ্চমাধ্যমিক পরীক্ষা হয় তো তার আগে অনেক খবরের চ্যানেল আছে যারা ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর জন্য অনেক শিক্ষকদেরকে নিয়ে এসে ক্লাস করিয়ে দেয় যেমন তারা সাজেশন হিসেবে কোনো কয়েকটা কোয়েশ্চেন পেরে যায় যেগুলো স্ তারা ভালোভাবে পড়ে গেলে কিছু ক্ষেত্রে সেগুলো হয়তো পরীক্ষায় আসে তো তারা সেই ক্ষেত্রে কী নাম্বার হয়তো কিছুটা বেশি পেতে পারে কারণ তারা সাধারণত পড়েছে তার সাথে আরও ওইটা খবরের চ্যানেল থেকে দেখে সাজেশন হিসেবে পড়লে তো তাদের ভালোই হয় তো আমার মনে হয় এইগুলোই তরুণ প্রজন্মে উন্নত প্র মানে তরুণ প্রজন্মকে আরও উৎসাহিত করে যে খবর দেখার জন্য বা আমি এইগুলো বলে তাদেরকে উৎসাহিত করি